হ্যাঁ আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় ক্রীড়ামন্ত্রী বিভিন্ন রকম খেলাধুলার প্রতি আগ্রহ দেখায় বিভিন্ন রকম টুর্নামেন্ট করতে বলে এবং তার প্রতি তিনি আগ্রহী দেখায় সাপোর্ট করে সবসময় যাতে বিভিন্ন রকম কমিটি বিভিন্ন রকম প্রতিভাবান ছেলে মেয়েদেরকে তুলে আনতে পারে সেটি ফুটবল থেকে হোক সেটি ক্রিকেট থেকে হোক ইনডোর গেম যেটি দাবা লুডো বিভিন্ন রকম কমিটি কমিটিকে মাননীয় প্রধান এই ক্রীড়ামন্ত্রী সাপোর্ট করে চলেছে অল টাইম যাতে বিভিন্ন রকম প্রতিভাবান অনেক ছেলেমেয়ে যাতে উঠে আসতে পারে আরও জিনিসটা যাতে গ্রো করে সেটার দিকে তিনি নজর রাখছে সবসময় আমি ফুটবল নিয়ে বলি আমি ফুটবল খেলতে নিজে খুব ভালোবাসি এবং সবাইকে বলব তারা যেন ফুটবল খেলে এবং ক্রিকেট ক্রিকেটটাও খেলে সাথে প্রত্যেক দিন মাঠে গিয়ে নিয়মিতভাবে শরীরচর্চা তার সাথে ফুটবল খেলা ক্রিকেট খেলাটা অতি আবশ্যক এর ফলে মানসিক ভারসাম্য তারপর শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো থাকে শরীর স্বাস্থ্য সবসময় স ভালো থাকে মাঠে গিয়ে দৌড়ানো ফুটবল খেলা ক্রিকেট খেলা এর ফলে মানসিক ভারসাম্য তারপর হচ্ছে চেহারা স্বাস্থ্য শরীর অনেকটাই সুস্থ থাকে এটিও ক্রীড়ামন্ত্রী সবসময় আমাদেরকে সাপোর্ট করছে সেটি ফুটবল খেলার দিক থেকে হোক ক্রিকেট খেলার দিক থেকে হোক বা ইনডোর গেম লুডো দাবা বিভিন্ন রকম গেমকে তিনি সাপোর্ট করে চলেছেন বিভিন্ন রকম কমিটিকে তিনি সাপোর্ট করে চলেছে আমি মনে করি মাঠে গিয়ে নিয়মিত খেলাধুলা করা ভালো শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো থাকে সেটি ফুটবল হোক ক্রিকেট হোক দাবা হোক হকি হোক সে যেরকম জিনিসই হোক করা উচিত আমার মতে খেলাধুলাটাকে সবসময় চালু রাখা উচিত বি বাজে কাজ না করে সেগুলোকে ত্যাগ করে এই খেলার মধ্যে থেকে নিজেকে শরীর স্বাস্থ্য ভালো রাখা সেটাকে সবসময় করা উচিত সাপোর্ট করার লোক অনেকেই থাকবে আমাদেরকেও নিজে সেটা করতে হবে